আমাদের এলাকাতে যে হসপিটাল রয়েছে সেখানে আমি বলবো যে মানুষের চাহিদা মেটাতে সেটা সক্ষম ন একেবারেই নয় কারণ এখন আধুনিক মানের বিভিন্ন যন্ত্রপাতি এবং বিজ্ঞান অনেক উন্নত তার ফলে এই হসপিটালগুলোকে খুব ভালোভাবে তৈরি করা দরকার এবং বাইরের থেকে ভালো ডাক্তারি ডাক্তার চিকিৎসক বা নার্স যারা সেবিকা তাদেরকে নিয়ে আসা দরকার এবং মানুষের যে গুরুত্ব মানে ইনজিউরিগুলো হরছে হচ্ছে তার ফলে বাইরে না নিয়ে গিয়ে এখানেই যেন সুস্থ করে তোলা দরকার এগুলোই বলবো আর আমাদের এখানে যে সরকারি হসপিটালের যে বেডগুলো সেগুলো পরিষ্কার রাখা দরকার হসপিটালের চারিপাশটা পরিষ্কার রাখা দরকার এবং হসপিটাল যেন দূষণমুক্ত থাকে কিন্তু আমাদের পুরুলিয়া জেলায় হসপিটাল হচ্ছে একদম দূষণে পরিপূর্ণ যেখানে অসুস্থ মানুষকে নিয়ে গেলে সেই মানে তার সাথে যারা সুস্থ মানুষ যাবে তারাই সেই দূষণের থেকে তারাই অসুস্থ হয়ে পড়বে তার জন্য বলবো যে আমাদের সরকারি হসপিটাল যেন একটু ভালোভাবে দূষণমুক্ত করা হয় এবং বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ও চিকিৎসক রাখা হয়